আমাদে গ্রামের দিকে বিভিন্ন ধরনের নাচ হয়ে থাকে কিন্তু তার মধ্যে ঝুমুর নাচ টুসু নাচ এগুলো কিন্তু আমাদের গ্রামের খুবই জনপ্রিয় একটি নাচ আমাদের গ্রামের ঐতিহ্য আমাদের গ্রামেতে মানুষেরা একই সঙ্গে দলবদ্ধভাবে একে অপরের হাতে হাত রেখে কিন্তু এই ঝুমুর নাচ প্রদর্শন করে থাকেন কোনও বিশেষ ক্ষেত্রে যে কোনও অনুষ্ঠান বা কোনও পুজোতেই কিন্তু আমাদের গ্রামের মানুষেরা এই নাচটি করে থাকে এই নাচটির সময় তারা পরনে কাপড় কোমরে গামছা এবং মাথায় একটি মাটির ঘট বসিয়ে নেয় এবং এই দিকে তাদের মধ্যে তাল বজায় রেখে কিন্তু তারা একে অপরের হাত ধরেই এই নাচটি করে থাকে এই নাচটি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি নাচ যে নাচটি দেখার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষ এসে জড় হয় এবং এই নাচের আনন্দ উপভোগ করে থাকে